আমি মাঝে মাঝে ভাবতাম পাক দিনের বেলায় এত পাখি দেখা যায় কিন্তু রাত্রে সেগুলো দেখা যায় না কেন এই ভেবে ভেবে আমি একটা অভিযানে নামি এবং আমি চেষ্টা করি রাত্রে বেলা বেশ কিছু পাখি দেখার এবং আমি এই সে অভিযানে সফলও হই আমি রাত্রে বেলাও বেশ কিছু পাখি দেখতে পাই আর প্যাঁচা তো নিশাচর পাখি তাকে তো আমি রাত্রে দেখতে পাবো এটাই স্বাভাবিক কিন্তু প্যাঁচা ছাড়াও আমি আরো অনেক ধরনের পাখি রাত্রে বেলা সে দেখতে পেয়েছিলাম সেই দিন এবং সেইগুলো ছিল নানা ধরনের বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন রংয়ের পাখি সেই পাখিগুলি আমার খুব ভালো লেগেছিলো দেখেই এবং আমি খুবই আমি ভেবে অবাক হয়েছিলাম যে রাত্রে বেলাও এত সুন্দর সুন্দর পাখি দেখা যেতে পারে এটা ভেবেই আমি খুব অবাক হয়েছিলাম সেই দিন তারপর থেকেও আমি অনেকবার চেষ্টা করেছি এবং অনেক বারই রাত্রে বেলা দেখতে পেয়েছি তারপর থেকে আমি বুঝতে পেরেছি যে পাখিরা রাত্রি বা দিনে সব সময়ই চেষ্টা করলেই দেখা যায় এদের কোনো ভেদাভেদ থাকে না